হ্যাঁ আমার জনপ্রিয় কিছু নিবন্ধ লেখক আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম আরও অনেক লেখক আছে আমার তাদেরকে আমি খুব পছন্দ করি বলতে হ্যাঁ দৈনন্দিন জীবনে বা বাস্তবতার জিনিসটা কী তারা শিখিয়ে গিয়েছেন বা অনেক কবি আর কি আপনি যখন পড়াশোনার প্রথম আর কি কবিতা আপনি যদি শেখেন বা শিখতে শিখেছেন তা প্রথমে আপনি সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আপনি শুনেছেন কাজী নজরুল ইসলামেরও নাম শুনেছেন তার পরে আরও অনেক আর কি কবি আমাদের আছে তো তাদের আমরা খুব পছন্দ করি বা ভালো লাগে তো লেখক বলতে লেখকরা অনেক কিছুই লিখে গিয়েছেন এবং তাদের আমার পছন্দ করা আর কি